একটি ভালো খেলা হচ্ছে ফুটবল সেটা কি আরো ভালো বানানো হচ্ছে সকালে উঠে খেলা এতে শরীরও ভালো থাকবে ফুটবল খেললেও দমও বাড়বে শরীরের পেশি হাত পা সেসবই ভালো থাকবে বুকে একটা শ্বাসকষ্ট সেটাও ভালো থাকবে সেটা ফুটবল ফুটবল খেলা হচ্ছে শরীরে খুবই ভালো আরো সকালবেলা করে খেলা ভোরেরবেলা এটা ভালো খেলা হচ্ছে ফুটবলে বুট পরে পায়ে নিয়ে সব কিছু খেলা এটাকে ভালো বানানো হচ্ছে যে এর একটা নিয়ম আছে যে পাঁচজন ছজন এরম নয় সাত আটজন এগারোজন এরকম করে একটা ভালো টিম হবে সেই করে খেলা হয় সেটা আরো ভালো লাগবে যদি দর্শক থাকে মাঠে সেটা দেখতে আরো ভালো লাগবে খেলার মন ভালো থাকবে খেলার একটা জোশ পাওয়া যাবে সবাই খেলবে আমিও সেখানে খেলব অনেক আলাদা টিমও থাকবে সেখানে মানে বাইরের টিম তো অনেকে থাকে হয়তো ফোনে আসে দেখি তারা হয়তো খেলবে আমরাও খেলব এটাই ভালো খেলা এটাকেই বানানো হচ্ছে